হ্যালো কে বলছেন আচ্ছা বলুন আপনাকে কীভাবে সাহায্য করতে পারি আমি কী দরকার আমার কাছে আছে কিছু হ্যাঁ হ্যাঁ ওটা আমার দুর্গাপুরের হচ্ছে কাঠি রোল ওটা পাওয়া যায় আর ঝালমুড়ি এটা এখানে বিখ্যাত পাওয়া যায় আরও অনেক কিছু পাওয়া যায় আপনার আর কিছু লাগবে কি

হ্যাঁ কাঠি রোল ঝালমুড়ি ওটা তো দুর্গাপুরের সেরা পাওয়াও যায় তার সাথে আর থাকে চিকেন থাকে বিরিয়ানি চিকেন বিরিয়ানি মোমো কাটলেট চাউমিন রোল এগ রোল এগুলো পাওয়া যায় অনেক কিছুই চপ ভেজিটেবিল সিঙাড়া সব কিছু মোটামুটি রাখা হয় আমার দোকানে অসুবিধা নেই আসতে পারেন আপনি আনন্দই পাবেন অবশ্যই অবশ্যই ওই জন্যেই তো ফোন নাম্বারটা দেওয়া আছে যাতে আপনাদের সুবিধাই হয় মানুষ তো আর এসে জিজ্ঞাসা করতে পারবে না তো আপনারা কতজন আসবেন মনে হচ্ছে আর কবে আসবেন যদি বলতেন একটু খুব ভালো হতো আমার দোকানটা রাত্রি নটা অবধি খোলা থাকে হ্যাঁ হ্যাঁ দুপুর বন্ধ থাকে সাড়ে বারোটা থেকে দুটো অবধি বন্ধ থাকে ওটা তো খাওয়ার সময় আমাদেরকেও তো খেতে হয় আবার সকালবেলা একটুক্ষণ খোলা থাকে বেশিক্ষণ বিকেলে ওই সব জিনিসগুলোই হয় সকালে অত হয় না সকালে একটু লুচি তরকারি হয় ওই বাইরের মানুষ এসে খায় লুচি তরকারি রুটি পরোটা এগুলোই ভাজা হয় লুচি এগুলোই আর কী বিকেলে ওই খাবারগুলো বানানো হয় সকালে এই রকম খাবারই থাকে অসুবিধা নেই আরে খেয়ে দেখে যান আমার দোকানে একবার খেয়ে গেলে বারবার ফিরে আসবেন আর মনেই হবে না অন্যের দোকানে খাই আচ্ছা অসুবিধা নেই আসবেন অবশ্যই ঠিক আছে তাহলে হ্যাঁ ঠিক আছে রাখছি